এখানে জেলেদের কিছু জাতি উপজাতিতে যেমন মেটে বা জেলে এই দুটোই আজ সাধারণত মনে আসছে সেরকম কিছু আর মনে আসছে না এদের উৎসব বলতে যেরকম হয় ওদের মৎস্য দেবী বলে একটা ঠাকুর আছে সেটার যে পুজো পার্বণ করে ওরা এরপরে তো আর এই যে পুকুর পুকুরের ইয়েতে আছে একটা পুকুর পুজো করে ওরা দিয়ে সবাই মিলে মাছ ধরে ওড়িয়া উৎসব পালন করে সেখানে শুধু প্রচুর মাছই পাওয়া যায় অন্য কোনো বাজার অন্য কিছু আর পাওয়া যায় নে হ্যাঁ ওদের সঙ্গে বাস করে মজা আছে কিন্তু সেই দিন পুজোর দিনগুলোতে প্রচুর প্রচুর মজা হয় প্রচুর মাছ আসে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে ওরা মেটেরা ও জোগাড় করে মাছ ধরে আনে পুকুরের থেকে প্রচুর সবাই মিলে যায় গিয়ে পুকুরের থেকে মাছ ধরে নিয়ে আসে এবং উৎসবটা খুব ভালোভাবে পালন করে ওরা